আমার প্রিয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছটা আমার খুব পছন্দ হয় ইলিশ মাছ আবার সব সময় পাওয়া যায় না ওটা অনেক গভীর জলের মাছ সব সময় পাওয়া যায় না তো যখনই আসে তখনই আমি ওই মাছটাকে পছন্দ করি ওই মাছটাকে আমি কিনি আর সাধারণত মানুষ ইলিশ মাছ তো পছন্দ করেই ওই সঙ্গে আরও অনেক রকম মাছ আছে যেমন ভাঙন মাছ আছে ভেটকি মাছ আছে পোনা মাছ আছে এগুলো সাধারণ মানুষ প্রায় পছন্দ করে সবাই এটাকে কিনে তারা খায়